আমাদের গ্রামের একটি ধর্মীয় ঐতিহ্য হল যে আমাদের গ্রামের মা কাকিমাদেরকে দেখে আসছি ছোটো থেকে সকালবেলা ঘুম থেকে উঠে শঙ্খ বাজিয়ে দিনটিকে শুরু করা তারপর বাড়ির সব কাজ সেরে তারা স্নান করে ফুল তুলে নিয়ে এসে তারা ঠাকুরের পূজা অর্চনা করেন এছাড়াও আরেকটি অংশ হল প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের লক্ষ্মীর ঘট বিসর্জন দিয়ে প্রত্যেক বাড়িতে লক্ষ্মী পুজো করা হয় এই লক্ষ্মী পুজো করার সময়ে আমাদের লক্ষ্মীর পাঁচালি পড়ে মায়ের প্রার্থনা করা হয় এছাড়াও আমাদের এখানে জন্মাষ্টমী হয় তাছাড়াও পৌষ মাসে মকর সংক্রান্তির সময়ে আমাদের গ্রামে টুসু পূজা করা হয় সেই টুসু সাগরকে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে আমাদের একটি তীর্থযাত্রা শুরু হয় সেই তীর্থযাত্রাটি করার পরে ঠাকুরকে নিয়ে এসে নদীতে নিয়ে গিয়ে তাকে ভাসিয়ে দেওয়া হয় টুসু গানের সুরে এটি হল আমাদের একটি গ্রামের বিরাট ঐতিহ্য ব্যাপার